আমাদের যে ছটি ঋতু আছে বছরে এই ছটি ঋতুকে আমরা খুব ভালোভাবে উপভোগ করি যেমন গীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছটি ঋতুতেই গীষ্মকালে যেমন আমরা সবাই একসঙ্গে মাঠের মধ্যে বসে গল্প করি মাঠের বাতাস খাই আমাদের ওই সময়ে জ্যোৎস্না রাত হলে তো আর দেখতে হবে না খুবই মনোরম লাগে শীতকালের সময় আমরা প্রত্যেকেই একসঙ্গে পরিবারের একত্রিত হয়ে আমরা বাইরে বেরোতে যাই বেরোতে গিয়ে সেখানে নানান রকম খাওয়া দাওয়া বেড়ানো ঘোরা খুবই আনন্দ উপভোগ করে থাকি তাছাড়া আমরা যে আর যে সব ঋতুগুলি আছে যেমন শরৎকালের সময় যে পুজো হয় দুর্গা পূজা হয় সেই পুজোতে আমরা সব আত্মীয়রা সব একত্রে হই আমাদের বাড়িতে দুর্গা পূজা হয় ওই সময় সকলেই আসে ওই সময়ও আমরা খুব আনন্দ করে থাকি তাছাড়া আবার শীতকালের সমায় আমরা মাঝে মাঝে নানান রকমের ফুল গাছ লাগাই সে ফুল বাগান তৈরি করে সে বাগানের মধ্য থেকে নিজেদেরকে সেলফি তুলি এ এইভাবেই আমরা প্রত্যেকটি ঋতুকে যখন যেমন ঋতু আসে সেই ঋতুগুলিকে আমরা উপভোগ করে থাকি এ যখন যেমন ঋতু সেই সময়ে সে যেমন বর্ষাকালের সময় বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে আমাদের খিচুড়ি খেতে খুবই ভালোবাসে যেদিন বৃষ্টি হয় সেদিন আমরা পাশাপাশি বাড়ি মিলে সবাই মিলে একটি ফিস্টের আলোজ আয়োজন করি সেই ফিস্টিতে আমরা খিচুড়ি এবং ডিম ভাজা এই রকম রাখি সবাই একসঙ্গে বসে বিষ্টির জলে ভিজতে ভিজতে তারপরে এসে গা মুছে একসঙ্গে খাওয়া দাওয়া করি আমাদের এতে খুবই আনন্দ হয়